হ্যাঁ ক্যানিং ক্যাবের থেকে আমি একটি গাড়ি বুক করেছিলাম যেটা আমরা বন্ধুবান্ধব সবাই মিলে আমরা ঝড়খালি বেড়াতে যাব বলে সেটা সঠিক সময়ে আমাদের কাছে এখানে এসে পৌঁছাচ্ছে না তা এখন কী করা যাবে সেটা আমি ক্যানসেল করতে চাই কারণ আমরা বন্ধুবান্ধব অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করে আছি সেই গাড়িটি এসে পৌঁছাচ্ছে না এখন এখন কত দূর আছে সেটাও না হয় বললে হয় কিছু জানাচ্ছে না কিছু বলছে না ফোন করছি ফোন মাঝে মাঝে কেটে যাচ্ছে মাঝে মাঝে তুলছে না এরকম করলে কী হয় আমি তার জন্য আমি এই ট্রিপটা ক্যানসেল করে দিতে চাই